আমার শহর আসানসোল এই শহরটি আমার কাছে খুবই প্রিয় কেন না এখানে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন সময় কয়লা বের হয় এখানে এই জিনিসটা আমার কাছে খুবই প্রিয় কেন না এই কয়লা থেকে বহু মানুষের জীবনযাত্রা চলে এবং এতে করে মানুষের অনেক উপকারও হয় তাই আমি এই জেলায় শহরে জন্মগ্রহণ করে খুবই গর্বিত অনুভব করি